খেলাধুলো একটি খুবই ভালো দিক আজকালকার ছেলেমেয়েরা তো প্রায় খেলাধুলো করে না বললেই চলে কিন্তু বিভিন্নভাবে খেলাধূলা করা উচিত খেলাধূলার জন্য খেলাধুলোর জন্য সরকারকেও বিভিন্নভাবে সাহায্য করা উচিত খেলাধুলোর দিকটিতে সরকারকে উন্নয়নমূলক উন্নয়নমূলক কাজ করা উচিত সরকারের সরকারের উচিত খেলাধুলো যাতে উন্নতি ঘটে সেই দিকে আর সেই দিকে ভালোভাবে কঠোর নজর রাখা এবং যদি কোনও অর্থ সাহায্যের প্রয়োজন হয় তো সেখানে অর্থ প্রদান করা আর বিভিন্নভাবে সরকারের উচিত খেলাধুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়া কারণ খেলাধুলোর মাধ্যমে মনস্তাত্বিক গঠন মনস্তাত্ত্বিক গঠন হয় খেলাধুলোর মাধ্যমেই চরিত্রের গঠন হয়ে থাকে খেলাধুলো না করলে ছেলেমেয়েরা নানা নানাভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ে মানসিক দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে মানসিক সমস্যায় তারা ভোগে আমি যদি কোনদিনও সুযোগ পাই তবে এই খেলাধুলো নিয়ে আমার অনেক চিন্তাভাবনা রয়েছে আমি এই খেলাধুলোকে বিভিন্নভাবে উন্নত করবো আমি বিভিন্ন গ্রাম বাংলার যে সমস্ত ছেলে মেয়েরা রয়েছে যারা অর্থের অভাবে পিছিয়ে পড়েছে যাদের মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু তারা তারা সেই প্রতিভা প্রয়োগ করার সঠিক জায়গা পায় না সেই সমস্ত প্রতিভাবান ছেলে মেয়েদের প্রতিভা তুলে ধরার জন্য আমি সমস্ত রকম সাহায্য তাদেরকে করবো অর্থসাহায্য থেকে শুরু করে লোকবল ইত্যাদি বিভিন্ন সাহায্য আমি তাদের করে থাকবো যে সমস্ত সব বেশ বেশিরভাগ গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে যে সমস্ত ঘটে যে সমস্ত ক্ষমতাবান ক্ষমতাবান ছেলেরা রয়েছে তাদেরকে আমি খুঁজে বের করে বিভিন্নভাবে তাদের প্রতিভা প্রতিভা সমস্ত মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করবো এইভাবেই আমি খেলাধুলোকে একটি উন্নত পর্যায়ে নিয়ে উন্নত পর্যায়ে নিয়ে যাবো যদি কখনও সুযোগ পাই তবে আমি খেলাধুলো নিয়ে যেসমস্ত স্বপ্ন দেখে থাকি সেই সমস্ত স্বপ্নগুলি সত্যি করবো